সম্প্রদায়ের খেলার গুরুত্ব সম্পর্কে গ্রামীণ জনগণের মতামত গ্রামীণ জনগণের মতামত ভালোই আছে বা আছে কারণ এই কারণে গ্রামের মানুষজনরা খুব গরিব হয় সেই কারণে গ্রামের মানুষজন খেলাধূলা করতে চায় এবং সেই খেলাধূলা করে তারা উঁচু পর্যায়ে যেতে চায় এবং সেই খেলাধূলা করে তারা যখন আস্তে আস্তে উঁচু পর্যায়ে যাবে তারা তখন কিছু সরকারি চাকরির আধিপত্য লাভ করবে যেমন ভালো খেললে তাকে বড় ক্লাবে চান্স দেবে সে ক্লাবে চান্স দিয়ে সে বড় টাকা ইনকাম করে তার ঘর বাগাতে পারবে এবং ঘরে তার বাবা মাকে ভালোভাবে দেখতে পারবে এবং তার আরও যাবতীয় যেমন সরকারি চাকরি আছে খেলাধূলা করে উঁচু পর্যায়ে গেলে সেই চাকরি লাভ করতে পারবে চাকরি করে ঘরের সংসার চালাতে পারবে ঘরের সমস্যার সমাধান করতে পারবে এইসব সমস্যার সমাধান করার জন্যই গরিব মানুষ যাতে একটু বড় লেভেলে যেতে পারে সেই জন্য জনগণ এই মতামত রাখে